আমাদের এখানে একাধিক লাইব্রেরি রয়েছে এবং সেই লাইব্রেরিগুলো যথেষ্টই তথ্য সমৃদ্ধ এবং বই সমৃদ্ধ জায়গা তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের উপন্যাস থেকে শুরু করে ছোট গল্প ছোট গল্প থেকে শুরু করে গল্প গল্প থেকে শুরু করে অণু গল্প থেকে শুরু করে কবিতা সবকিছুই রয়েছে তার মধ্যে আমার প্রথম সারির প্রথম পছন্দের হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবথেকে আমার পছন্দের উপন্যাস আরণ্যক তার কারণ আরণ্যকে যেই বর্ণনা রয়েছে সেই বর্ণনা আমাকে প্রতিবার আকর্ষণ করে আমাকে নিয়ে চলে যায় সেই সুদূরে সেই জঙ্গল ঘেরা ঝাড়খণ্ড বা বিহারে আমি নিজেকে খুঁজে পাই সেই আরণ্যকের মধ্যেই সে কারণে আরণ্যক আমার খুব পছন্দের